কৃষকরা পশুদের বর্জ্য পোশ্চিং করার সিস্টেম তারা মাটিতে পাঁচ ফুট তিন ফুট থেকে পাঁচ ফুট একটা গর্ত করা হয় সেই গর্তের মধ্যে পশুর বর্জ্য যেমন গরু ছাগল ভেড়া এই ধরনের পশুর বর্জ্য তারা ওই গর্তে রেখে দেয় দিয়ে তার সঙ্গে আরও কিছু খড় বা ঘাস অন্য অন্য কিছু মিশ্রিত করে তার ভিতরে এক সাথে দীর্ঘদিন রাখতে হয় যেমন তিন মাস হোক চার মাস হোক রেখে সেই বর্জ্যটাকে সারে পরিণত করতে হয় সেই সার সেই সার আমরা চাষবাসের ক্ষেত্রে ব্যবহার করি আর সেই সার আমরা বিভিন্ন চাষবাসে আমরা ব্যবহার করে থাকি যেমন ধান সবজি চাষ বা এই এই ধরনের চাষবাসে আমরা ব্যবহার করি আর এই বর্জ্য সঠিক ভাবে রাখতে গেলে ওই গর্তের ভিতরে রেখে তার উপরে আমরা ভর্তি করে দেওয়ার পরে ওর উপরে আবার কিছু খড় খড় বা ঘাস বিছিয়ে দিয়ে আমরা মাটি চাপা দিয়ে রাখি বেশ কিছুদিন রাখার পরে ওটা সারে পরিণত হয় সেই সার আমরা বিভিন্ন কাজে লাগি বা লাগাই এই আর কী কী বলব